ডুডুল হলো একটি অঙ্কন যা একজন ব্যক্তির মনোযোগ অন্যভাবে দখল করার জন্য তৈরি করা হয় ডুডুলগুলি হলো সাধারণ অঙ্কন যা কংক্রিট প্রতিনিধিত্বমূলক অর্থ থাকতে পারে বা শুধুমাত্র এলোমেলো এবং বিমূর্ত রেখার বা আকারের সমন্বয়ে গঠিত হতে পারে সাধারণত কাগজ থেকে আঁকার যন্ত্রটি কখনোই না তুলে যে চিত্রটি অঙ্কন করা হয় সাধারণত সে একটি স্ক্রাইবল তাকে একটি স্ক্রাইবল বলা হয় এটাকেই আমরা ডুডুল বলতে পারি যেটা কংক্রিটের উপরে হয় সেটাই ডুডুল আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই ডুডুল তৈরি করার আমরা খাতাতেই সাধারণত পেন্সিল দিয়েই ডুকা ছবি আঁকি বা রঙ করি অয়েল পেস্ট বা ক্রেয়ন দিয়ে